আজকাল সবচেয়েও ব্যবহৃত অ্যাপ হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ গুগল ইনস্টাগ্রাম ইউটিউব এখানে সব আগে তো ফোন ছিলো না চিঠির মাধ্যমে যোগাযোগ হতো এখন ফোন হয়ে খুব সুবিধাই হয়েছে এখন আমরা ফোনের মাধ্যমেই সব রিলস ভিডিও খবর বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা ভিডিও কলেই সব চলছে এখন আমরা স্মার্ট ফোনে ক্লাসও করতে পারছি এই ফোন হয়ে আমাদের সুবিধাই হয়েছে এখন কেও দূর দূরান্ত গেতেই যেতে গেলে আমরা মোবাইলের মাধ্যমে লোকেশান দেখেই আমরা যাচ্ছি এছাড়াও অনেক পরীক্ষা যেমন দেওয়া হচ্ছে চাকরির মাধ্য চাকরির জন্য ফোনের মাধ্যমে রেজাল্টও আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে রিলস করতেও পারছি এবং আমরা সেগুলো শেয়ার করতে পারছি আমরা দেখতে পারছি সব কিছু স্মার্টফোনের জন্যেই হয়েছে এছাড়া ছোটো ছোটো স্কুলেও ফোন দেওয়া হচ্ছে আজকাল